অন্য ধর্মগুলোকে যে আমাদের রয়েছে অঞ্চলে তা মুগ্ধ করে কতটা জানি না কিন্তু আমি বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন আমার একজন স্যার আমাকে কিন্তু এই শিক্ষা দিয়েছিলেন কোনো ধর্মেকেই কিন্তু ছোটো করা কক্ষনো উচিৎ না আমরা প্রত্যেক ধর্ম থেকে কিন্তু কিছু না কিছু শিখেই থাকি তাই আমার মনে হয় যে কোনো ধর্মকে কিন্তু কখনোই কোনোভাবেই ছোটো করা উচিত না অন্য ধর্ম থেকে আমি অনেক কিছুই শিখতে পেরেছি তাদের কালচার তাদের সংস্কৃতি তাদের খাওয়া দাওয়া অনেক কিছুই শিখেছি এ ছাড়া অন্য ধর্মের যে উৎসবগুলি আছে তা কিন্তু আমি পালন করি বললে ভুল বলা হবে কিন্তু তাদের উৎসবে গিয়ে কিন্তু আমি সামিল হই তাদেরকে কিছুটা আনন্দ দেওয়ার জন্য